হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ আমি ট্রাফিক পুলিশ অয়ন পাত্র বলছি আপনার কী সাহায্য করতে পারি বলুন ম্যাডাম

আচ্ছা আপনি কোথায় বাজারে এসেছিলেন আচ্ছা কটার দিকে ওখানে তো আমাদের মানে আশেপাশে ওখানে আমাদের ট্রাফিক পুলিশ তো ছিল আপনি কমপ্লেন করেছিলেন সঙ্গে সঙ্গে

হুম আমার তো জানার মধ্যে তো ওই আশেপাশে আপনার ট্রাফিক পুলিশ থাকার কথা সেখানে আপনার কোনো চিন্তা নেই আপনার হচ্ছে কালকে সকালে আপনি এক কাজ করবেন থানা আসবেন ঠিক আছে আপনার কোথা থেকে বাইকটি হারিয়ে গেছে বা চুরি হয়েছে আপনার আধার কার্ড আর একটা দরখাস্ত আর বাইকের গাড়ির নাম্বারটি থানায় এসে দরখাস্ত সমেত লিখে দিয়ে যাবেন আমরা মানে ওর আশেপাশে যা সি সি টি ভি রয়েছে সেটা দেখে আমরা চোরকে ধরার চেষ্টা করব আপনি আপনার বাইক পেয়ে যাবেন কোনো চিন্তা নেই না ভয়ের কিছু নেই দেখুন আপনার এবারে বাড়িতে চলে যান বলুন সৎ সাহস নিয়ে বলুন যে এরকম হয়ে গেছে যদি সেরকম কিছু বলে আপনি কলটা লাগিয়ে দরকার হলে আমার সঙ্গে একটু কথা বলিয়ে দেবেন আমি বুঝিয়ে দেবো আপনার বাড়ির লোককে কোনো অসুবিধা নেই আপনার একদম পেয়ে যাবেন ম্যাডাম পূর্ব মেদিনীপুর পুলিশ আপনার সঙ্গে সবসময় সাথে রয়েছে কোনো অসুবিধা নেই চুরিটা কমে গিয়েছিল ইদানিং মানে বাইরে থেকে বাইরের রাজ্য থেকে চোরগুলো ঢুকছে আমাদের এখানে দিয়ে এই চুরিগুলো ঘটাচ্ছে আর কি সেক্ষেত্রে আমরা সতর্ক হয়ে গেছি ঘটনা ঘটনাগুলো কিছুদিন যাবৎ হচ্ছে আমরা এটা ঠিক করে দেবো এদেরকে আমরা ঠিক ধরে নেব আপনার কোনও চিন্তা নেই আপনার স্কুটি আপনার হ্যাঁ বলছি আপনার স্কুটি পাঁচদিনের মধ্যে আপনার বাড়িতে ঠিক পৌঁছে যাবে হুম আপনি শুধু কালকে এসে দরখাস্তটা দিয়ে যাবেন ঠিক আছে হুম ধন্যবাদ আপনি সকাল দশটার পরে থানা থানাতে চলে আসবেন আচ্ছা ধন্য কল করার জন্য ধন্যবাদ আপনাকে